শিক্ষিত হওয়াটা জীবনে অনেক কিছুই সাহায্য করে থাকে বিশেষ করে জ্ঞান থেকে শুরু করে মেনটেনেন্স করা বাড়ির ফ্যামিলিকে এবং বাইরে কোথায় যাওয়া কোনও ব্যাঙ্কে যাওয়া কোনও কিছু সেটা বিষয়ে অনেক দিক থেকেই সাহায্য করে থাকে এবং অশিক্ষিত জনে যে যেটা বঞ্চিত থাকে ওরা কোনও ব্যাঙ্কে বা কোনও কিছুতে সই লাগবে কিন্তু সে তো তারা পারে না তারা হাতের আঙুলের টিপ সই দিয়ে সেটা করে থাকে এবং চোখ থাকতেও অন্ধ অশিক্ষিতরা তো দেখে বলতে পারবে না যে কি লেখা রয়েছে তাদের জন্য এটাই অসুবিধা হয়ে থাকে